আমার জীবনে সবথেকে ভালো কাজ হলো নিজে রোজগারে টাকা ইনকাম করা আমি যখন ছোটো ছিলাম তখন ভাবতাম যে নিজে একটা চাকরি করবো সরকারি চাকরি তো সেই সরকারি চাকরিটা ইচ্ছা ছিল পুলিশ হওয়ার তো সেইটা আমি এখনও এই বয়সে এসেও করতে পারিনি কারণটা অবশ্যই আপনারা সবাই জানেন যে এখনকার পরিস্থিতি বুঝতেই পারছেন কিরকমভাবে যাচ্ছে তো বিশেষত সেই কারণের জন্যই এটা হয়ে উঠতে পারেনি বা আমারও কিছু গাফিলতি ছিল সেই জন্য হয়ে উঠতে পারেনি কিন্তু আমি যেহেতু একটি জায়গায় প্রাইভেট জব করি প্রাইভেট জব করার কারণে আমি কিছু রোজগার করি নিজে থেকে নিজে থেকে রোজগার করে আমার কিছু স্বপ্ন ছিল যেগুলো আমি নিজে পূরণ করবো তো সেই রকমই কিছু স্বপ্ন আমি আমার বাড়ির জন্যও করে থাকি তো বাড়ির জন্য যখন করি যেমন ধরুন আমার ঘরে কারেন্টের ওয়্যারিং করা ছিল না তো আমি সেইটা আমার টাকা দিয়ে ওয়্যারিং করি তারপর বহুদিনের আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল আমার বাড়িতে ফ্রিজ হবে তো সেটা আমি আমার রোজগারের টাকা থেকে সেই ফ্রিজ আমি করি নিয়ে আসি আমার ঘরে লাগাই আমার পছন্দ করে সঙ্গে মা ভাইকে নিয়ে গেছিলাম দেখাতে যে তারা যেন পছন্দ করে নিয়ে আসে সেই জিনিসটা নিয়ে আসার পরে বাবা প্রচণ্ড প্রথমে প্রচুর রাগারাগি করেছে আমাকে যে নিতে হবে না ছেড়ে দে ওই সব করতে হবে না কিন্তু আমি কোনও কথা শুনিনি আমার ওটা নেওয়ার ইচ্ছে ছিল তাই আমি ওটা নিয়ে নিয়েছি ওটা যখন নিয়ে আসি ঘরকে তারপরে বাবা বলে তুই ঠিকই করেছিস নিয়েছিস ভালো করেছিস তখন বাবার যে কথাগুলো শুনলাম যে সে আমাকে নিয়ে গর্ব করছে আমি নিজের টাকায় কিছু একটা করেছি সেটা দেখে যে বাবা ভালো মানে ভালোবেসেছে এটা আমার খুব ভালো লেগেছিল বাবা তখন বলে যে তুই এরকমই করে দে আমার জন্যও করে দে মানে সেই জন্য আমি কিছু না কিছু বাবা হয়তো প্রথমে আমাকে কোনো কিছুই করতে বলবে না আমি জানি সেই জন্য আমি নিজেই জোর করে সব কিছু করে নিই এখন আমার সামনে আরও একটি লক্ষ্য আছে যেটা আমি পূরণ করতে চাই তো এই জন্য আমি মনে করি যে আমি আমার যে কাজটি পেয়েছি সেই কাজটি করে আমি নিজেও গর্বিত আমার ঘরের লোকও খুবই গর্বিত